ভারত একটি বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ ভারতের সংস্কৃতি ছোটো স্বতন্ত সভ্যতার একটি গ্রুপকে বোঝায় পোষাক উৎসব ভাষা ধর্ম সংগীত নৃত্য স্থাপত্য খাদ্য এবং শিল্প সবই ভারতীয় সংস্কৃতির অংশ সবচেয়ে উল্লেখযোগ্যভাবে বিভিন্ন বিদেশীয় সভ্যতা তারা ইতিহাস জুড়ে ভারতীয় সংস্কৃতিকে প্রভাবিত করেছে অধিকন্তু ভারতীয় সংস্কৃতির ইতিহাস সহস্রবাদ বিস্তৃত হিন্দু বৌদ্ধ জৈন এবং শিখ ধর্ম সবই ধর্ম এই সকল ধর্ম কর্ম ও ধর্মের উপর প্রতিষ্ঠিত এই চারটি ভারতীয় বিশ্বাস নামেও পরিচিত আব্রামিক ধর্মের পাশাপাশি ভারতীয় ধর্মগুলি বিশ্ব ধর্মের একটি প্রধান গোষ্ঠী গঠন করে এছাড়াও ভারতে অসংখ্য বিদেশি ধর্ম পালন করা হয় এই বিদেশি ধর্মের মদ্যে আব্রাহামিক ধর্মগুলি অন্যতম ভারতের আব্রাহামিক ধর্মগুলি নিঃসন্দহে ইহুদি খ্রিশ্চান এবং ইসলাম ভারতের অন্যান্য বিদেশি ধর্মের মধ্যে আব্রাহিম ধর্ম ছাড়াও জরথ্রুষ্টিনীয় ধর্ম এবং বাহাইন ধর্ম রয়েছে এতগুলি বিভিন্ন ধর্মের উপস্থিতির ফলস্বরূপ ভারতীয় সমাজ সহনশীলতা এবং ধর্মনিরপক্ষতাকে গ্রহণ করেছে